আমরা বাঙালি এবং আমাদের বিভিন্ন রকম সংস্কৃতি আমরা ফলো করে থাকি তাদের মধ্যে যেমন অনেক ধরনেরই সাংস্কৃতিক থাকে যেমন বলি পুজোর সময় বলি দেওয়া উপোস থাকা অঞ্জলি দেওয়া এই সমস্ত সাংস্কৃতিক এইগুলো রয়েছে যদিও এর মধ্যে আমা আমি খুব সাধারণত যেগুলো পালন করে থাকি তাদের মদ্যে হলো উপবাস থাকা আমার মনে হয় পুজো দেওয়ার সময় উপবাস থাকা খুবই জরুরি কারণ পুজো আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটাকে আমরা মনে করি যে আমাদের বাঙালিদের ক্ষেত্রে পুজো পার্বণ ছাড়া আমাদের বাঙালিরা অসম্পূর্ণ বলে আমার মনে হয় এবং পুজোর সময় আমাদের নিষ্ঠা আমাদের ভালোবাসা আমাদের যে একাগ্রিস্টতা সেটার জন্য আমার মনে হয় উপবাস থাকা খুবই জরুরি কারণ এই উপবাসই আমাদেরকে এক একটা কাজের প্রতি নিষ্ঠাবান কি না তা প্রমাণের একটি মাপকাঠি হয়ে দাঁড়াতে পারে বলে আমার মনে হয়